আমার সাথে থাকা প্রথম পণ্যটি হল রিং অর্থাৎ একটি আংটি যা আমি কয়েকদিন আগে ধনতেরাসের সময় আমাদের সামনাসামনি একটি সোনা দোকান থেকে ক্রয় করেছিলাম সেই আংটিটির অভিজ্ঞতা বলতে গেলে আমি বলতে চাই যে আংটিটি খুবই ভালো এবং আমার হাতে খুব সুন্দর মানিয়েছে এবং খুব হালকা যা আমি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারছি